হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমার বাড়ির সব তোর বাড়ির ভালো আছে

রবিবার ছুটি আছে চ ঘুরে আসি চ তালে যাওয়া যাক কোথায় যাবি তালে তুই কোন স্টেশানে থাকবি বল না আমি সেখানেই যাবো আচ্ছা ঠিক আছে কটার ট্রেন ধরবি হ্যাঁ চ তালে তোর মেয়েটাকে নিয়ে যাবি আমার ছেলেটাকে নিয়ে যাবো বউ ছেলেকে সবাই মিলে হুম চ না তালে খুব ভালো আনন্দ হবে খুব ভালো হবে চ ঘুরে আসি

হ্যাঁরে রেডি হয়ে থাকবো কিন্তু তারপরের দিন আমার ডিউটি আছে সেরকম বুঝে তাড়াতাড়ি চলে আসতে হবে জানিস তো হুম হুম